আমি প্রত্যেক দিন সকালে উঠে টানা এক ঘন্টা যোগ ব্যায়াম করে থাকি যোগ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এটা আমি বিশ্বাস করি তাই যোগ সকালবেলা যোগ ব্যায়াম করার ফলেই সারা দিন আমি ফুরফুরে মেজাজে থাকি এবং কাজের উৎসাহ পাই প্রাণবন্ত থাকি সারা দিন আমি বিভি ব্যায়াম আমি আমার বাড়ির ছাদে বারান্দায় ব্যালকনিতেই এসাড়া আমার ঘরের মধ্যেও যোগ ব্যায়াম করে থাকি যোগ ব্যায়াম করলে শরীর মন সুস্থ থাকে কাজ করার উৎসাহ পাই এই যোগ ব্যায়ামের মাধ্যমে যোগ ব্যায়াম করার ফলে আমিস আমি সুস্থ থা সবল থাকতে সাহা সাহা থাকে মন প্রাণবন্ত থাকি এবং কাজ করার প্রেরণা জোগায় এই যোগ ব্যায়াম দিনের শেষে যো দিনের শেষে এই যোগ ব্যায়ামের জন্য শরীর মন সবই সুস্থ থাকে আমি প্রত্যেক দিন নিয়ম করে যোগ ব্যায়াম করে থাকি টানা এক ঘন্টা